আমি আমার প্রিয় একটি কবিতা রয়েছে যা আমি নিজেই লিখেছিলাম এবং একটি গল্প রয়েছে এ লেখাগুলি আমি লিখেছিলাম সাধারণত নিজের সব অভিজ্ঞতা থেকে এবং প্রকৃতি দেখে এটি লিখতে আমাকে অনুপ্রাণিত করেছিল সাধারণত পাহাড়ি ঝরনা পাহাড়ের সৌন্দর্য এই সমস্ত জিনিগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম এবং একটি কবিতা লিখেছিলাম আর গল্পটা লিখেছিলাম সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যাগুলি আমাদের দেশের অবস্থা সে সমস্ত জিনিসগুলোকে আমি আমার গল্পের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম এ সমস্ত জিনিসগুলো তুলে ধরলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে উন্নতির জন্য এই জন্য আমি এটি লিখতে পছন্দ করে থাকি আমি সাধারণত বাংলা ভাষাতে লিখতে পছন্দ করে থাকি কেননা বাংলা হল আমাদের মাতৃভাষা এর মতো স্বাচ্ছন্দভাবে আমরা কোনো কথা বলতে বা শুনতে বুঝতে পারি না বাংলায় পড়তে লিখতে আমরা সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করে থাকি সেই জন্য আমি সাধারণত বাংলা ভাষাতেই আমার লেখালেখির কাজ সম্পন্ন করে থাকি